বর্তমানে বাংলা ভাষার ব্যবহার অনেকটাই কমে যাচ্ছে এখনকার যুগের মানুষ মনে করছে বাংলা ভাষার থেকে ইংরাজি ভাষা শেখা অনেকটা ভালো তাই তারা তাদের ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে বাংলার থেকে ইংরেজি ভাষাতে বেশি জোর দিচ্ছে কিন্তু আমাদের প্রত্যেককেই কখনই আমাদের মাতৃভাষা ভুলে যাওয়া উচিত নয় বর্তমানে রেডিও টিভি ও প্রিন্টারেও বাংলা ভাষা ব্যবহার করা যেতে পারে আমরা রেডিও বাংলা ভাষাতে সাধারণত শুনে থাকি এবং টেলিভিশনে বাংলা হিন্দি ইংলিশ সব ধরনের ভাষাই ব্যবহার করা যায় কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের ছেলেমেয়েরা যেন বাংলার পাশাপাশি ইংরেজি হিন্দি সবই শেখে কিন্তু তারা যেন কোনোভাবেই বাংলাটাকে পুরোপুরি ভুলে না যায় প্রিন্টেট মত জায়গাতেও আমরা বিভিন্ন কাগজে প্রিন্ট আউট করে বাংলা ভাষা তাদেরকে শেখাতে পারি রঙিন রঙিন ছবি দিয়ে তাতে যদি বাংলা লেখা লিখে রাখি তাহলে ছেলে মেয়েদের সে সব পড়ার প্রতি আগ্রহ বাড়বে